হ্যালো হ্যাঁ আমি এই তো গ্যাসের ডিলার ও কবে লাগবে ও তাহলে এসো বিকালে চারটের সময় এসো হ্যাঁ ও ও গ্যাস যেরকম জ্বালাবে সেরকম ফুুরবে

হ্যাঁ গ্যাস কম গ্যাস কি আমি ভরছি গ্যাস তো সেই সরকারের থেকে ভরছে আমি কি ভরছি সেখান দিয়ে ভর্তি হয়ে আসছে তো হুম ও ও ও সে দেখব কি সরকার যদি এ করে আমি কী করব হ্যাঁ আমি কি গ্যাস ভর্তি করছি ঘরে আমি তো কারবার করছি গ্যাস তো বাইরে থেকে ভরে আসছে সেখানে জানাতে হবে আজকাল এই দামই চলছে হুম ও টাকা তো আমাদেরকে যেরকম সরকার বলে দিয়েছে সেই মতোন তো নিচ্ছি হুম

না এ নগদের কারবার

এ নগদ পয়সার এ বাকি বোকার কারবার চলবে না